আমার সঙ্গে থাকা দ্বিতীয় পণ্যটি হল ড্রিল মেশিন এই ড্রিল মেশিনটি আমি কিছু দিন আগে কিনেছিলাম আমার বাড়িতে নানা রকম কাজেতে ড্রিলিংয়ে যাতে আমার সুবিধে হয় সেই জন্য আমি এই ড্রিলিং মেশিনটি কিনেছিলাম কিন্তু এই মেশিনটি এক দুবার কাজ করার পরই এখন আর কাজ করছে না কাজ করা বন্ধ করে দিয়েছে এর জন্য আমি খুবই অসন্তুষ্ট হয়েছি